আমাদের গ্রামে প্রায় অনেক ধরণের খেলা হয় যেমন ক্রিকেট ফুটবল কাবাডি হাডুডু তো এরমধ্যে সব থেকে বেশী আমাদের ক্রিকেটটাই খেলা হয় আর এই ক্রিকেট খেলার জন্য প্রায় এই এক একটি টিমে এগারোজন করে বাইশজনের প্রয়োজন হয় আর এই খেলাটি শুরু করার জন্য প্রথমত একটি বড়ো রকম মাঠ আর একটি বাইশ গজের পিচের দরকার হয় তারপর যখন দুটি টিম মাঠে খেলতে নামার আগে টস করা হয় আর এই টসে যে উত্তীর্ণ হবে বা যে জিতবে এই টসে তো সে সিদ্ধ সে টিম সিদ্ধান্ত নেবে যে টসে জিতে ব্যাট নেবে কি বল করবে তো টিসে টসে জেতার পরে ব্যাট নেওয়ার যদি সিদ্ধান্ত নেয় তো তাদের টিমের দুজন একজন স্ট্রাইক এবং একজন নন স্ট্রাইক ওই পিচের মধ্যে নামবে এবং অন্য টিমের বাকি এগারোজনই সদস্য বা খেলোয়াড় ওই মাঠে চারিদিকে নিজেদের টিমের বল আটকানোর জন্য ফিল্ডিং করবে আর তার মধ্যে একজন ওই টিমেরই একজন সদস্য বল করবে আর এই এইরকমভাবে প্রায় ক্রিকেট খেলা আমাদের এখানে খুবই ভালোভাবে প্রচলন